আমার আঁকতে খুবই ভালো লাগতো আমি সাধারণত বাড়িতে দাদার কাছে আঁকা শিখতাম কিন্তু দাদা যেহেতু কোনো শিক্ষক নয় খুব একটা ভালোভাবে আমাকে আঁকা শেখাতে পারলো না আমি হঠাৎ একদিন আমার একটা বান্ধবীকে আঁকতে দেখলাম এবং তার আঁকাটা খুবই সুন্দর ছিল এবং সেটা দেখে আমি তাকে জিজ্ঞেস করলাম সে কোথায় আঁকা শেখে সে আমাকে একটা শিক্ষকের কাছে নিয়ে গেল এবং আমি সেই শিক্ষক মহাশয়ের কাছে আঁকা শিখলাম এবং তারপর থেকে আমার আঁকার প্রতি ইচ্ছেটাও খুব বেড়ে গেল এবং আমার আঁকা খুব সুন্দর এবং আকৃষ্ট হতে শুরু করলো